ভালো আছি তুমি ভালো আছো তো কালকে যে তোমাকে আসতে দেখলাম না যে ও আচ্ছা হ্যাঁ আমি গিয়েছিলাম হ্যাঁ পঁয়তাল্লিশ মিনিট লেগেছে তো পঁয়তাল্লিশ মিনিট

হ্যাঁ ভালো তুমি ভালো আছো তো তোমার মা বাবা ভালো আছে আচ্ছা

হুম কালিম্পং যাওয়ার প্ল্যান আছে হ্যাঁ সেম হুম তুমি কোথাও যাবে নাকি ঘুরতে তো ভালোই হলো একসাথে হ্যাঁ দেখা হয়ে যাবে ভালোই চেনা জানা এক সপ্তাহ হ্যাঁ আরে বাইরে যাওয়া হয় না যাচ্ছি যখন কিছু দিন ঘুরেই আসি

হ্যাঁ জায়গাটা খুব পাহাড়ি এলাকা হ্যাঁ হ্যাঁ একবার ভেবেছিলাম পুরীতে যাবো তারপরে ভাবলাম যে পুরীতে এখন যাবো না জানুয়ারি মাসে যাবো সেইখানে কালিম্পংয়ে যাওয়ারই প্ল্যান করলাম দে দে নি লক্ষী পূজার পরের দিন

আচ্ছা ফোন করবে